নানান ধরনের খেলা আছে সেই সব খেলাগুলিতে কোন কোন খেলাতে কেমনভাবে কী প্রয়োগ করা যায় কেমনভাবে খেলতে হয় তার থিওরি কেমন তার বেসিক অ্যাডভান্টেজ কী সেইগুলো জানবার জন্য আমাকে অনেক কিছু বুদ্ধিমত্তার সঙ্গে প্ল্যান তৈরি করতে হয় গেম প্ল্যান যেটাকে বলে তো কী অনেক খেলা আছে যেমনি চেস দাবা খেলা দাবা খেলাতে যেমনি বুদ্ধিমত্তার অনেক পরিচয় দিতে হয় বিভিন্ন বোর্ডের থেকে আরম্ভ করে বিভিন্ন রাজা মহারাজা তারপরে নৌকা এইগুলো চালগুলোকে ঠিক মতন করা বা সেগুলোকে ঠিক করে দেওয়া ক্রিকেটেও কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় বল যেরকমভাবে আসবে সেইভাবে আমাকে ব্যাট করতে হবে সেই পজিশনে আমাকে দাঁড়াতে হবে সেইখান থেকে আমাকে ঠিকটা তুলে নিতে হবে ভুলটা ছেড়ে দিতে হবে সেই বলটাকে ছেড়ে দিতে হবে সেইরকমভাবে আমাকে বুদ্ধিমত্তা ব্যবহার করে এইভাবে তৈরি করে যেতে হবে আরেকটা হচ্ছে ফুটবল ফুটবল হচ্ছে শারীরিক পরিশ্রমের খেলা মোটামুটি আমাদের পশ্চিমবাংলাতে তো ফুটবলটা বেশ ভালোই জনপ্রিয় এই এই খেলাতেও কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় আছে কীভাবে বাইপাস করব কীভাবে পাস দিয়ে বেরিয়ে যাব এটাও নিজের নিজের মনের মধ্যে একটা আন্দাজ করে নিতে হবে তো বুদ্ধিমত্তার ব্যবহার করে আমি মোটামুটি আগে স্কুল লাইফে যখন খেলাধুলা করেছি অনেক কিছুই করতে পেরেছি ক্রিকেটও খেলেছি ফুটবলও খেলেছি দাবাও খেলেছি সব কিছুই খেলেছি তবে খেলাধুলাটা খুব একটা বেশি আর পরে হয়ে ওঠেনি এইটুকু খেলেই মোটামুটি আমরা বড়ো হয়েছি